বাংলা ভাষা আমার রাজ্যের আঞ্চলিক উচভাষা উপভাষা থেকে বিভিন্নভাবে আলাদা বলা যায় বাংলা ভাষা এখনও আলাদা একটা শ্রুতি মধুর ভাষা এই ভাষায় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষার মানুষ যেখানে খুশি ব্যবহার করতে পারে কিন্তু অন্য উপভাষার মানুষের ক্ষেত্রে দেখা যায় সেই ভাষা সবাই শিখতে পারে না সহজে এবং তাদের কথাবার্তা অন্য রকম যে বাংলা ভাষার লোকেরা অন্য ভাষার লোকেরা সরাসরি বলতে পারে না এবং তদের যে কথা বলার ধরন বা তাদের যে শব্দগুলো সেগুলো আলাদা সেগুলো বাংলা ভাষার লোকেদের শিখতে অনেক অসুবিধা হয় এ ক্ষেত্রে বলা যায় বাংলা ভাষা এবং অন্যান্য রাজ্যের আঞ্চলিক ভাষা বিভিন্নভাবে আলাদা সে ক্ষেত্রে গিয়ে সেখানে তাদের সাথে কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এইভাবে বলা যায় বাংলা ভাষা অন্যান্য রাজ্যের আঞ্চলিক উপভাষা থেকে আলাদা